ভারতীয় চলচ্চিত্রে বাংলা সিনেমা এবং বাংলা সঙ্গীতের যথেষ্ট নাম আছে শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের মধ্যেই নয় ভারতের বাইরেও কিন্তু বাংলা চলচ্চিত্র এবং বাংলা গানের যথেষ্ট চল আছে কেননা বাংলাতে এত ভালো ভালো শিল্পী আছে সঙ্গীত শিল্পী যাদের নাম চিরস্মরণীয় হয়ে আছে এখনও যেমন হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় এনারা যে সিনেমা বাংলা সিনেমাগুলিতে গান গেয়েছেন সেই সিনেমাগুলি আমি সবকটাই প্রায় দেখেছি বিশেষ করে উত্তম কুমার এবং সুচিত্রা সেন আমার প্রিয় নায়ক নায়িকা যাদের সিনেমা আমি একটিও বাদ দিইনি এবং ওখানে যে গানগুলি গাওয়া হয়েছে সেগুলি অসাধারণ এবং মনোমুগ্ধকর প্রতিটি গানই যেন মন ছুঁয়ে যায় তার ফলে আমি একটি সিনেমাকে বারংবার দেখি এবং দেখার পরও যেন না মন ভরে আমার যে তাও মনে হয় যে আবারও দেখি এত সুন্দর সিনেমা তার যে স্টোরি সিনেমার যে স্টোরি এবং তার কথাবার্তা বা নায়ক নায়িকাদের যে অভিনয় তার মধ্যে উল্লেখযোগ্য সপ্তপদী হারানো সুর এই যে এই সিনেমাগুলি যেন সব সময় দেখতে মন হয় কোনও সময় এগুলো পুরোনো হয় না এবং তার সাথে হেমন্ত মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় এইসব গায়কদের যে গানগুলি আছে সেগুলি মনোমুগ্ধকর